আমাদের এখানে কাছাকাছি শিল্প কারখানার দোকান আছে তাঁত আছে তাঁত শিল্প আছে কাঁসার মাটি পিতলের দোকান আছে অনেক ধরনের জিনিসের দোকান আছে আমাদের দোকানটা মাটির জিনিসপত্র বিক্রি করার জন্য মাটির অনেক ধরনের থালা বাটি গ্লাস অনেক ধরনের কারুকার্য বিক্রি হয় অনেক ডিজাইনের বোতল বিক্রি হয় মাটির মাটির জিনিস বিক্রি হয় কিন্তু সেগুলো কিছু কিছু জিনিস এখনও আসে বিক্রি হয় না আমি বাবাকে বাবা এই কাজে বাবাকে হেল্প করি একটু আধটু আমি আমার নিজের মতো করে একটু আঁকা আঁকি শিখেছি তো সেই আঁকা দিয়ে মাটির তৈরি থালা বাটি গ্লাসে একটু নকশা তৈরি করি যাতে সেগুলো মানুষ কিনতে আরও বেশি আগ্রহী হয় মানুষের খুব পছন্দ হয় ওই জন্য একটু জিনিস তৈরি করি ইচ্ছে করে যে সময়টা অবসর সময়টা বাবাকে যাতে একটু হেল্প করতে পারি এবং তার জন্য একটু তুলি রঙ লাগে মাটি লাগে এবং সেই তাকে শুকোনোর পর কালারিং করি একটু যাতে দেখতে সুন্দর লাগে নতুনত্ব লাগে এটাই আর চেষ্টা করি যাতে বিক্রি হয় জিনিসগুলো এই শিল্পটাকে আরও ধারাবাহিকভাবে বজায় রাখতে পারা যায় এখন মানুষ অনেক পুরনো যুগে ফিরে যাচ্ছে মাটির তৈরি জিনিস অনেক বেশি ব্যবহার করছে ঘর সাজানোর জন্যে ভালো লাগছে এছাড়া হচ্ছে ঘরে ব্যবহারের জন্যও অনেক জিনিসপত্র পাওয়া যায় ঘর সাজানোরও মাটির অনেক জিনিসপত্র এখানে বিক্রি হয়